আমার প্রিয় খেলা ক্রিকেট এটি আমার পছন্দ করার কারণ আমি খুব ছোটোবেলা থেকেই ক্রিকেটকে পছন্দ করি এবং নিজেই ক্রিকেট খেলতেও খুব ভালোবাসি খুব ছোটোবেলায় যখন টিভিতে দেখতাম ক্রিকেট খেলাগুলো হতো খুব ভালো লাগতো দেখতে কিন্তু যখন দেখতাম বিপক্ষ টিম যখন আমাদের টিমকে পরাজিত করছে তখন খুব কষ্ট পেতাম এবং নিজেকে মনে মনে শক্ত করতাম যে একটা ভালো টিম না হলে একটা টিমের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায় না তার কারণ ক্রিকেট খেলা শুধু ব্যাটে বলের লড়াই নয় একটা খেলোয়াড়কে সব দিক থেকে পারদর্শী হতে হবে তাহলে তাকে অলরাউন্ডার হিসেবে গণ্য করা যায় আজকে ক্রিকেট খেলায়

এই ক্রিকেটের মধ্যে একটা প্লেয়ারকে অলরাউন্ডার হতে হবে কারণ অলরাউন্ডার না হলে সেই প্লেয়ার আজকের ওই দলের মধ্যে জায়গা করে নিতে পারবে না তার কারণ তার মধ্যে সর্বগুণ থাকার দরকার তাহলে একটি ভালো টিমের সঙ্গে তুমি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবা বা বিজয়ী ঘোষণা বা বিজয়ী প্রাইস নিয়ে নিতে পারবে এই জন্য আমার প্রিয় খেলা ক্রিকেট ক্রিকেটকেই আমি বেশি পছন্দ করি